হ্যাঁ নমস্কার এটা কি এস স্টুডিও হ্যাঁ তো আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম তো আমার সামনেই বিয়ে রয়েছে তো আমি একটা আমার গার্লফ্রেন্ড বা স্ত্রীর সাথে ধরুন আমি একটা প্রি ওয়েডিং শ্যুট করাতে চাই সামনের রবিবার আপনার কি ফাঁকা হবে আচ্ছা আমি না প্রি ওয়েডিং ধরুন কয়েক ঘণ্টাতে হয়তো ওয়েডিংটা হয়ে যাবে কিন্তু আমি আপনাকে সারা দিনের জন্যেই বুকিং করে রাখতে চাই না অন্তত চারটে থেকে পাঁচটা ভিডিও না ও তো ওটা আমি অ্যালবামে হিসেবে নিতে চাই ওটা একদম এডিট করে ওটা অ্যালবাম হিসেবে তৈরি করে দেবেন ওটা আচ্ছা তাহলে আমি এসডি হ্যাঁ এসডি কার্ডে নেব আচ্ছা বলছি ওটার খরচ কত পড়বে আচ্ছা বলছি কিছু ক ডিসকাউন্ট কি হবে

হ্যাঁ সেটা বুঝতে সেটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে বলছি ওই শ্যুটি শ্যুটিংয়ের যে ধরুন বা শ্যুটিংয়ের যে আপনার যে যেই ভিডিওগুলো শ্যুট হবে ওগুলোর আপনার কোনো কনসেপ্ট হবে ভালো আমার তো সেরকম কিছু কনসেপ্ট আমার কাছে নেই আপনি কি সেরকম কোনো কনসেপ্ট আচ্ছা বলছি আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আপনার এই এই নাম্বারে কি বর্তমানে ফোনপে বা গুগল পে আছে আচ্ছা তাহলে এটা আমি আপনাকে এক ঘণ্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি তারপর আপনাকে কনফার্ম করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ রাখছি